প্রযুক্তি আমাদের পারিবারিক জীবন ও জীবনধারাকে নানাভাবেই বদলে দিয়েছে যেমন এমন বিজ্ঞান প্রযুক্তি বা শিক্ষাগত দিক শিক্ষা শিক্ষা প্রযুক্তি নানা রকমভাবেই সেটা আমাদের আজকের দিনে অনেক উন্নত এর জন্য প্রযুক্তি অনেকভাবেই আমাদের জীবনধারাকে বদলে দিয়েছে যেমন বৈজ্ঞানিক নানা রকম যন্ত্রপাতি বেরোচ্ছে নানা রকম যন্ত্রাংশ বেরোচ্চে বা এখন আগে ছিলো যেমন কিপ্যাড ফোন তার আগে কোনো ফোনই থাকে না তারপরে সেটা থেকে অ্যান্ড্রয়েড ফোন বেরোলো তারপরে অ্যান্ড্রয়েড ফোন থেকে আমরা অনলাইনে সমস্ত রকম কাজ করতে পারলা পাচ্ছি তার থেকেও বড়ো কথা অনলাইন পে নগদ আমরা লেনদেন দেন থেকে অনলাইন পে তে চলে গেছি তারপরে আমাদের মাঠে ঘাটে চাষ করার জন্য যে কৃষিকাজের যে জিনিসপত্র সেইগুলো সেইগুলো প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তির জন্য অনেক উন্নত হয়েছে যেটার জন্য আমাদের পরিশ্রমটা কমে গেছে এবং অল্প সময়ে অনেক চাষবাস করা যাচ্ছে তাছাড়াও প্রযুক্তিবিদ্যার দিক দিয়ে কলকারখানাগুলো আরও উন্নত হচ্ছে যেটার ফলে আমাদের পরিবেশের অনেক দূষণ বেড়ে যাচ্ছে এটা যেমন একটা খারাপ দিক তেমন আমাদের পারিবারিক জীবনে প্রযুক্তির জন্য যে নানা রকম ব্যবস্থা হচ্ছে যেমন আমাদের পারিবারিক জীবনে প্রযুক্তির যত বৃদ্ধি পাচ্ছে ততো আমাদের মানুষ কুঁড়ে হয়ে যাচ্ছে অলস প্রকৃতির হয়ে যাচ্ছে এর ফলে আমার মানুষ পরিশ্রম করতে ভয় পাচ্ছে পরিশ্রম করছে না এর জন্য মানুষের অনেক প্রবলেম দেখা দিচ্ছে যারা পরিশ্রম কর পরিশ্রম করে মানুষ যতটা ফিট থাকতে পারে এমনিতে মানুষ ততোটা ফিট থাকতে পারে না তাই প্রযুক্তির দিক দিয়ে প্রযুক্তি যেমন আমাদেরকে অনেকটা সাহায্য করেছে এগিয়ে যাওয়ার জন্য আমাদের ব্যবসা বাণিজ্যর দিক দিয়ে হোক কৃষিকাজের দিক দিয়েই হোক বা নানা রকমের দিক দিয়ে হোক প্রযুক্তি আমাদের অনেকটা এগোতে সাহায্য করেছে কিন্তু আমাদের মানুষকে প্রচুর অলস করে দিয়েছে মানুষ কোনো কাজ করতে চাইছে না বেশি খাটাখাটি করতে চাইছে না এটুকুই